হ্যাঁ বলুন হ্যাঁ বলছি আচ্ছা আচ্ছা আবার লিকেজিংটা শুরু হয়েছে কিন্তু আমি তো এই মুহূর্তে হ্যাঁ কিন্তু আমি তো এই মুহূর্তে আপনার বাড়ির থেকে অনেকটা দূরেই আছি তো খুবই কি জলটা বেশি পড়ছে না ওটা অল্প অল্প পড়ছে আচ্ছা আচ্ছা কিন্তু এবারে তো খারাপ হওয়ার কথা তো ছিল না কিন্তু জানি না কোনো হয়তো কারণবশত খারাপ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি মোটামুটি আপনার আধঘণ্টার ভিতরে আপনার ওখানে গিয়ে দেখছি যে ওটা কী সমস্যা হয়েছে বা কোথায় কিছু কী হয়েছে সেটা একটু দেখতে হবে আর কি হাঁ এবার দেখুন কী কী হয়েছে সেটা তো না দেখলে আমরা ঠিক বুঝতে পারছি না যে কীভাবে কী হয়েছে আর যেভাবে বাগিয়ে দিয়ে এসেছিলাম সমস্যা হওয়ার কথা তো কিন্তু ছিল না তাও আপনি বলছেন ওটাই ভাবছি মানে যেভাবে আমি বাগিয়ে দিয়ে এসেছিলাম সেইভাবে তো খারাপ হওয়ার হ্যাঁ খারাপ হওয়ার তো কথা ছিল না কিন্তু তাও আপনি বলছেন যে খারাপটা হয়ে গেছে তো যাই হোক ঠিক আছে আমি একটু অন্য জায়গায় কাজে এসেছি তো আমি এখানে কাজটা সেরে আপনার ওখানে গিয়ে দেখছি কীভাবে কী হয়েছে এবং কোথায় কোনো সমস্যা হয়েছে কি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করছি আপনার ওখানে ঢোকার আচ্ছা ঠিক ঠিক আছে আমি যেটা লাগবে আমি নিয়ে যাচ্ছি মানে আমি আইডিয়া করে নিয়ে যাচ্ছি যে যদি কোনো সমস্যাটা হয়ে থাকে আমি দেখে নিয়ে আসছি যদি সেরকম জিনিসগুলো লাগে তাহলে আপনার লাগিয়ে দেবো এবং যা খরচা হবে আপনি সেটা দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা আমি চেষ্টা করছি আমি এখানে কাজটা শেষ হয়েই এসেছে প্রায় শেষ হয়ে এসেছে আমি খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি আর দুঃখিত আপনি অসুবিধা হ্যাঁ বুঝতে পারছি কিন্তু এবার যদি সেরকম হয় আমি ওটা পুরো পালটে দেবো এবং তারপর ওটা আর কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে হুম ঠিক আছে আমি যাওয়ার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি